আমার গ্রামে বেশিরভাগ হাতের তৈরি জিনিসের ব্যবসা হয় কারণ এখানে হস্তশিল্পটা কিন্তু রয়েছে এখানে এ হস্তশিল্পের মেলাও বসে যেখানে বিভিন্ন রকমের হাতের তৈরি বেতের জিনিস কাচে পাথরের জিনিস ইস বাঁশের জিনিস তৈরি করা হয় সেই জিনিসগুলো নি জিনিসগুলো কিন্তু মানুষ সারা বছর ধরে তৈরি করে থাকে এবং সঞ্চয় করে রাখে তার থেকে সেগুলো কিন্তু মেলাতে বিক্রি করে একটা ভালো অর্থ উপার্জন হয় এবং হচ্ছে মানুষ সারা বছরে আশায় থাকে সেই দিনটার জন্য কবে সেই দিনটা আসবে এবং তাদের হাতের তৈরি জিনিসগুলো বিক্রি হবে তা এখানে হস্তশিল্পটা কিন্তু ভালো রয়েছে তাই এখানে এখানের মানুষ ওই ব্যবসাটাই কিন্তু বেশিরভাগ করে থাকে যে কোনো যে কোনো বে বেতের তৈরি যে কোনো জিনিস বা পাথরের তৈরি জিনিস সব জিনিসটাই কিন্তু মানুষ হাতে তৈরি করে তাই এখানে ওই ব্যবসাটাই কিন্তু করা হয়